পোলট্রি ফার্মের সম্পর্ককৃত ধারণাগুলি নিয়ম নিয়ম কী বলুন তো নিয়ম বলতে নিজের মানে পোলট্রি যখন চাষ করে একটা বাড়ি ওলা তার কোনো সমর্থক ধারণ নেই সে কী করে পোলট্রি করতে পারবে কীভাবে করতে ধার দে না করে হয়তো জমির ওপরে মাটিটা ফেললো মাঠে ফেলে মাটিগুলো উঁচু করে সেই জায়গাতে ধরো পোলট্রি চাষ করার জন্য সে একটা আগ্রহ করলো সেই জায়গায়ও করে তাও দেখছে পয়সা হচ্ছে না তখন কী করবে মানে ধার দেনা করে নিজে খেটে খুটে ক খুব সুন্দরভাবে ঘরটা শুরু করলো ওটা শুরু করার পরে প্লাই লাগে অ্যাসবেস্টস লাগে বা মানে যাবতীয় সব কিছু লাগে সেই জিনিসগুলো দিয়ে ঘরটা বানানো হয় বানিয়ে মানে একটা লোক ধরতে মিস্ত্রি ধরতে হয় ধরে সেই ঘরটা বানানো হয় বানানো হলে সেই ঘরে হচ্ছে গিয়ে অনেক দিন সময় লাগে হয়তো পনেরো দিন কুড়ি দিন এক মাস এক হাজার পোলট্রি পিছনে সময় লাগে তারপরে কী করতে হয় ওই সরকারের কাছ মানে কোম্পানি একটা সরকারের কাছ থেকে পোলট্রি নিতে হয় সরকারের কাছ থেকে কীভাবে নিতে হয় তো পাশে একজন করলো তার থেকে যোগাযোগ করলো যে আমি পোলট্রি ঘর করেছি আমি করবো আমাকে একটু সহযোগিতা করুন না সে তাকে এতো একটা ফোন নম্বর দিল সে ঘরে এনে ফোন করলো ডাক্তারবাবুর কাছে মানে কোম্পানি সরকার ডাক্তার রেখেছে ডাক্তারবাবুর কাছে ফোন করে যোগাযোগ করলো উনি বলবে ডকুমেন্টসগুলো দিয়ে দাও তোমার মানে কোম্পানি এই কোম্পানি করবে ঠিক আছে তোমার আধার কার্ড আই কার্ড ব্যাঙ্কের বই এ যাবতীয় যা লাগে সব কিছু ডকুমেন্টস তুমি দিয়ে দাও দিলে উনি ডকুমেন্টসগুলো দিয়ে দিলো দিয়ে উনি ডাক্তারবাবু নিয়ে গেলো নিয়ে গিয়ে মানে বই খলস করতে করতে কিছুদিন হয়ে গেলো করলে তারপরে তোমাকে এসে বলবে যে আমার আমি নিয়ে গিয়েছি ডকুমেন্টস তোমার কোম্পানিতে নাম এসেছে তোমার পোলট্রি নিতে হবে তখন ওই পোলট্রি নেওয়া হয় নিয়ে মানে পোলট্রিটা নিয়ে বড়ো করতে বড়ো করতে চল্লিশ দিন সময় লাগে চল্লিশ দিন পরেই তারপরে পোলট্রি তোলা হয় তার আগে চল্লিশ দিন আবার বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনেও যায় অনেক সময় ক্ষেত্রে চল্লিশ দিনের আগে খুব কম তলেি চল্লিশ দিনের পরে পঁয়তাল্লিশ ছেচল্ল দিন সাতচল্লিশ দিনও হয়ে যায় এই যে আমার কিছু দিন আগে এই সাতচল্লিশ দিন আটচল্লিশ দিনই পাখিগুলো তুললো মানে মুরগিগুলো তুললো এইভাবে অনেক সময় হয়